হ্যালো আমি অনির্বান বলছি কতো তারিখে পাঠিয়েছিলে আচ্ছা দেখছি কী কী পাঠিয়েছিলে তুমি নাম বলতে হবে তো নাম না বললে কী করে হবে তোমার জিনিসপত্রের নাম কী ছিলো একটা শার্ট ছিলো একটা প্যান্ট ছিলো আর একটা জামা ছিলো ধুতি ছিলো বলছ লুঙ্গি

চাড্ডি ও আচ্ছা কী পেয়েছো কি কি কী কী পেয়েছ তোমার ব্যাগের মধ্যে কী কী গেছে কী কী গামছা আর লুঙ্গিটা যায় নি তাই তো আচ্ছা ঠিকই আছে গাম গামছা লুঙ্গি খুঁজে রেখে দেবোখন তুমি এসো সন্ধেবেলার দিকে আচ্ছা